যেহেতু পশ্চিমবঙ্গের ভাষা হলো বাংলা তাই স্থানীয় অর্থনীতিতে অর্থাৎ ব্যবসা বাণিজ্যে যদি ভাষা কোনো প্রয়োগ করতে হয় তাহলে সেটা বাংলায় প্রয়োগ করা উচিত কারণ এখানকার মানুষ বাংলাটাকে যত সহজে বাংলাটাকে বুঝতে পারে তত অন্য সব ভাষাকে বুঝতে পারবে না এবং যে কোনো ব্যবসা বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করলে তাতে সবারই সুবিধা হবে কোনো কিছু কাজ বুঝতে হোক বা কোনো কাজের অর্ডার দেওয়া নেওয়ার ক্ষেত্রে হোক টাকাপয়সার ক্ষেত্রে হোক যে কোনো কিছুতেই বাংলাতে বললে তাতে গ্রহণযোগ্য তাদের জন্য খুব ভালোভাবে হবে এবং অন্য কোনো ভাষায় কথা বললে সেটা অসুবিধা হতে পারে এবং আমার মনে হয় যে যে ভাষা সহজেই বলা যায় এবং যার দ্বারা মনের ভাব সহজেই প্রকাশ করা যায় সেই রকম ভাষাই ব্যবসা বাণিজ্যে ব্যবহার করা উচিত তাই আমার মনে হয় বাংলা ভাষা ব্যবহার করাটাই শ্রেয় বাংলা ভাষা ব্যবহার করলে তাতে অর্থনীতিতে উন্নতি হবে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে সাধারণত কুটিরশিল্প হোক বা বৃহৎ শিল্প হোক যে কোনো ক্ষেত্রেই আজ অনেক ঘরে আছে যারা গরিব মানুষরা আছে যাদের ঘরে পড়াশোনা জানে না অথচ তারা শিল্পকর্মে যোগদান করছে নিজেদের ঘরের সংসার চালাবার জন্য বা নিজেদের আর্থিক অবস্থা উন্নতি করার জন্য তো যেহেতু তারা পড়াশোনা জানে না তাই অন্য সব ভাষায় কথা বললে তো তারা সেটাকে উন্নতি করতে পারবে না কিন্তু বাংলা ভাষায় যদি কথা বলে সেটা লেনদেন করে বা ব্যবসা বাণিজ্যের কাজে লাগায় তাহলে সেটাতে উন্নতি হবে তাই জন্যই আমার মনে হয় বাংলা ভাষা যদি প্রয়োগ করা হয় অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থনীতি অনেক উন্নতি হতে পারে